হ্যালো অপর্ণা রেস্টুরেন্ট থেকে বলছেন আমি আপনার ওখান থেকে এক প্লেট বিরিয়ানি আর এক প্লেট মোমো অর্ডার করেছিলাম কিন্তু খাবারটা যখন আমার এখানে এসে পৌঁছেছে তখন বিরিয়ানিটা থেকে একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছিলো আর আলুগুলো নষ্ট হয়ে গেছে এবং মাংসটা থেকেও খুব বাজে গন্ধ বেরোচ্ছিলো মোমোটাও ভালো ছিল না মোমোর যে সুপটা ছিল সেটা থেকেও খুব বাজে গন্ধ বেরোচ্ছিলো আমি আপনার এই খাবারটা নিতে চাই না আপনারা দয়া করে এই খাবারটা ফেরত নিয়ে যান আর আমার টাকাটা ফেরত দিন